বলছি আমার এই বাড়িতে একটু আর্থিক সমস্যার জন্য আমি যেতে পারি নি আমার আমার একটু কাজে ব্যস্ত ছিলাম ওই জন্য আমি একটু ওই ব্যবসা ব্যবসা বানিজ্যের কাজ করি তো ওই জন্য সেখানে একটু গুরুত্বপূর্ণ কাজ ছিলো ওই জন্য আমি যেতে পারি নি আমি একটু মাছ এ নিয়ে একটু ব্যবসা করি জানি তবুও আমি যে যাওয়ার একটা প্রোগ্রাম করেছিলাম তবুও আমি যে জন্য আমি তোমার কাছে যেতে পারি নি তার জন্য আমি দুঃখিত আর এরকম হবে না এর পরের বারে এ ঠিক হবে এবার পরের বারে নাকে আমি যেতে পারবো এখন আমি এই মুহুর্তে যেতে পারি নি সেই জন্য আমি এখন খু একটু ক্ষমা চাই প্রার্থনা করছি আমার ওটা একটা আমার একটা পেশা আর ওটা না করলে আমার নিজের আর্থিক সংসার সেটা তো চালাতে হবে আর এটাও করতে হবে কিন্তু এটা করতে পারি নি আমি সেই জন্য তো দুঃখিত এর পরের বার এরাকম হবে না আমি মু আপনাদের কাছে হাত জোড় করছি আর এর পরের বার এরকম হবে না কী এখন আমার দুটোই এই মুহুর্তে দুটোই ইম্পরটেন্ট কিন্তু আমি করতে পারি নি ওই জন্য তো আমি নিজের আর্থিক সমস্যার জন্য এই মানে আর কী আমার ইয়ে ইয়েটা না করলে আমার সংসার ধর্ম চলবে না তো ওই জন্য তো আমার করতে হলো বাধ্য হয়ে